কিছু কুসংস্কার সম্পর্কে আমি বলতে পারি যেগুলি যে কুসংস্কারগুলি আমাদের এখানে মানুষজন খুব দৃঢ় ভাবে বিশ্বাস করে যেমন আমরা যদি কোথাও গাড়ি চালিয়ে যাত্রা করি সেই যেখানে যাব যে উদ্দেশ্য নিয়ে সে উদ্দেশ্যের মাঝে যদি গাড়ির সামনে কোনো কালো বিড়াল চলে আসে তখন আমাদের এ কুসংস্কারগুলি মানা হয় তখন গাড়িটি থামিয়ে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার পুনরায় যাত্রা সম্পন্ন করতে পারি এবং আরও অন্যান্য আছে সে কুসংস্কারগুলি যেমন আমাদের বাঁ চোখ নড়ে যাওয়া সবাই বলে যে বাঁ চোখটা যদি মাঝেমধ্যে কেঁপে যায় তাহলে অনেক কিছু খারাপ দুর্ঘটনা ঘটবে সেই দিনটিতে তার এবং ডান চোখটা নড়লে তাদের ভালো দিনটা কাটবে বা ভালো কিছু পাবে সে যেমন ছেলেদের বাঁ চোখ নড়লে খারাপ দিন এবং ডান চোখ নড়লে ভালো দিন কিন্তু মেয়েদের বলে বাঁ চোখ নড়লে ভালো দিন ডান চোখ নড়লে খারাপ দিন এবং আরও কুসংস্কার আছে যেমন এক চোখ দেখানো কাউকে যদি এক চোখ দেখাই তাহলে এক চোখ দেখালে সেটি দু চোখ দেখাতে হয় এরকম কুসংস্কার আছে যেমন আছে কোনো কিছু ফল খেলে বা কাউকে ফল দিলে যেমন আমার বন্ধুবান্ধব ফল খাচ্ছি আমরা কাউকে যদি ফল দিই বিজোড় সংখ্যার ফল দেওয়া চলবে না যেমন বিজোড় সংখ্যা হল এক তিন পাঁচ সাত এরকম সংখ্যা দেওয়া চলবে না জোড় সংখ্যার ফল দিতে হয় আমি আমার বন্ধুকে সেদিন একটা ফল দিয়েছিলাম তখন বলছিল যে হয় চারটে দে নয়তো দুটো দে একটা বা তিনটে দিবি না এরকম কুসংস্কারগুলি মেনে চলে আমাদের এখানের মানুষজন খুবই ভালোভাবেই মেনে চলে এই কুসংস্কারগুলি অন্যান্য জেলায় হয়তো নেই কিন্তু আমাদের এখানের জেলায় এসমস্ত কুসংস্কারগুলি সবাই খুবই মানে